হ্যাঁ আমাদের জেলায় বিভিন্ন ধরনের পুজো ঐতিহ্য ও বিভিন্ন ধরনের সম্প্রদায়ের অনুষ্ঠান আচার হয় এইসব পুজোর কথাগুলো বলতে গেলেই আমাদের সবার প্রথমে বলতে হয় ঝাড়গ্রাম মেলা ও যুব উৎসব এছাড়াও শ্রাবণী মেলা যেটা শ্রাবণ মাসে এখানে পালিত হয় করম পরব টুসু মেলা দুর্গা পূজা এইসব মেলা বা পার্বণে আমাদের জেলায় বিভিন্নভাবে সেটা পালিত হয়ে থাকে এইসব ক্ষেত্রে আমরা সেইগুলো খুব ধুমধাম করে আয়োজন করে থাকি এছাড়াও এইসব উৎসব বা এইসব মেলা বা পুজোগুলো আমাদের জেলাকে জেলা সম্প্রদায় বা আমাদের সমস্ত গোষ্ঠীকে এক করে রাখতে সাহায্য করে সমস্ত এইগুলির পেছনে অনেক সাংস্কৃতিক ঐতিহ্যও রয়েছে যেমন এই কোনো পুজোর ক্ষেত্রে সেই সম্প্রদায়ের সম্পর্কে সব কিছু জানা যায় সেই দেবী দেবতা বিভিন্ন আচার অনুষ্ঠান সব কিছু জানা যায় এ বিভিন্ন উৎসব সম্প্রদায় সব সমস্ত সম্প্রদায়কে এক করে রাখতে এইসব পুজোগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং এইসব পুজোগুলিতে যখন অনেক কিছু জানার জন্য চেষ্টা করা হয় তখন এইসব পুজোর দ্বারাই কোনো জনগোষ্ঠী সম্পর্কে এই বিষয়ে জানা যায়